হ্যাঁ আমি মনে করি এই সব শিক্ষার্থী স্কুলের পরিষেবা উচ্চশিক্ষা নিচ্ছে তারপরে তারা বা কিছু ক্ষেত্রে তারা চাকরি করছে উচ্চশিক্ষা নেওয়ার পর বা কিছু ক্ষেত্রে ব্যবসায় ঋণ করছে তারা চায় এগুলো কারণ আগেকার সময় হতো কী মানুষজন পড়াশোনা করতে দিতো না কিন্তু এখন সমাজ উন্নত হয়েছে এর ফলে বাড়ির লোক চাইছে ছেলেটা বা মেয়েটা তাদের সন্তানরা অ্যাকচুয়ালি আসলে সন্তানরা তারা পড়াশোনা করুক মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াক এবং তারা যেটা চাইছে সেটা নিজের পায়ে দাঁড়িয়ে করুক এবং অন্য কারোর ওপর যাতে তাদেরকে নির্ভরশীল নাতো হয় হতে হয় কোনো কিছুর ডিসিশান নেওয়ার জন্য যাতে অন্য কারোর ওপর নির্ভরশীল না হতে হয় কোনো কিছু ইচ্ছে করলে নিজের শখটা যেন নিজে পূরণ করতে পারে এর ফলে দরকার সঠিক শিক্ষা এর ফলে তারা পড়াশুনো করছে পড়াশুনো করার পর উচ্চমাধ্যমিক দিচ্ছে উচ্চমাধ্যমিক পর সঠিক বিষয় নিয়ে পড়ছে কেউ ক্ষেত্রে সরকারি চাকরি করছে কেউ তারপরে সরকারি চাকরিগুলিতে সরকারি চাকরি করছে কেউ বা কোম্পানির চাকরি করছে সেরকম পড়াশোনা করে আবার কেউ কী করছে বাড়ির যে ব্যবসা সেই ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে আমার মনে হয় চাকরি বা ব্যবসা দুটোই করা দরকার ছেলে হোক বা মেয়ে কারণ নিজের পায়ে নিজের দাঁড়ানোটা দরকার নিজের ইচ্ছে পূরণ করার জন্য আর তারা এইগুলো করার জন্য কী করছে এখনকার সময়ের ছেলে মেয়েরা পড়াশুনো করছে পড়াশুনো করে বাবা মার পাশে দাঁড়াচ্ছে বাবা মার ইচ্ছে পূরণ করছে এবং বাবা মার পাশাপাশি নিজেরও ইচ্ছে পূরণ করছে তাই গ্রাম কিংবা শহর সব জায়গায়ই আমার মনে হয় শিক্ষার্থীর স্কুলে পড়ার পর উচ্চশিক্ষা করা উচিত এবং তাদের ব্যবসা বা পারিবারিক বা যে ব্যবসা সেটা বা তাদের চাকরি করে চাকরি করে সংসার চালিয়ে নেওয়া উচিত প্রত্যেকটা ছেলে মেয়েরই এটা উচিত বলে আমার মনে হয় তাদের এলাকায় তাদের চাকরি করতে দিতে হবে এরকম ব্যাপার নেই কিন্তু যেখানে হোক তাদের চাকরি করা দরকার চাকরি এ তাদের এলাকায় করলে কিছু ক্ষেত্রে ভারতের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তাদের সেখানে টাকা পেতে সমস্যা হয় তাই চাকরির বা ব্যবসা তাদের যে কোনো জায়গায় অবশ্যই করতে হবে